ভারতীয় মিডিয়া সম্পর্কে আমি মনে করি যে আমরা সেখান থেকে নানান ধরনের তথ্য পেয়ে থাকি ভারতীয় মিডিয়া না থাকলে আমাদের ভারতে কখন কি হচ্ছে তা তাও তার সম্পর্কে আমরা সঠিক জ্ঞান লাভ করতে পারি না সেজন্য আমরা ভারতে মিডিয়া সম্পর্কে সচেতন হওয়া দরকার সেইখান থেকে আমরা অনেক ধরনের সচেতনতা পেয়ে থাকি আবার বিভিন্ন জায়গার খবরও পেয়ে থাকি খবর যেহেতু মিডিয়ার ব্যাপার তো সেই জন্য সঠিক তথ্য তো তাকে দিতেই হবে সঠিক তথ্য না দিলে সেই মিডিয়ার আরও ক্ষতি হতে পারে সেই জন্য আমার মনে হয় যে হ্যাঁ মিডিয়াতে বেশিরভাগই সত্যি ঘটনা দেখায় প্রাসঙ্গিকতা দেখায় কিন্তু খুব কম ক্ষেত্রেই হয় তো সেগুলি মিথ্যে হয়ে থাকে আমার বিখ্যাত নিউজ চ্যানেল ফলো করার মধ্যে আমি এবিপি আনন্দ এবং চব্বিশ ঘন্টা এই দুটি চ্যানেলই বেশিরভাগ ফলো করি